বলছি ফুলওয়ালা দাদা বলছি এবারে কিন্তু পুজোতে সবই ভালো কোয়ালিটির ফুল লাগবে সবরকম ফুল মিলিয়ে গাঁদা ফুলের মালা লাগবে মণ্ডপ সাজাতে হবে সবরকম মানে ফুল লাগবে এবং সব টাটকা ফুল ভালো ফুল হতে হবে মণ্ডপের বাইরে প্যান্ডেল এবং মণ্ডপ আগের চেয়েও খুবই ভালো দরকার এবং সব ফুল যেন ভালো সুগন্ধ হয় এবং টাটকা ফুল হয় যেন সঙ্গে সঙ্গে যেন লাগানো হয় আর ডেকরেশন যেন ভালো হয় যেন কোন রকমের অসুবিধা না হয় দেখতেও যেন ভালো সুন্দর লাগে গোলাপ ফুল নেবো গাঁদা ফুল নেবো রজনীগন্ধা সূর্যমুখী ফুল মানে আর সবরকম ফুল মানে ভালো ভালো মিলিয়ে যেগুনো ঠিকমতো হবে মণ্ডপে যেগুনো লাগবে সেগুলো সব আপনি নিয়ে আসবেন রেট তো প্রতিবারে মানে ডিসকাস হয়ই কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমি তো প্রতিবারই আপনার কাছে নিয়েছি কিন্তু আচমকাই আপনি বলছেন যে রেট এত হাই তার কারণ কি হচ্ছে এইগুলোতো ঠিক আছে আমি বুঝলাম কিন্তু এবার আমার সমস্যাও তোমাকে দেখে চলতে হবে বাড়িতে পুজোর জায়গায় সব কিছুই দরকার আছে তিন চার রকমের ফুল নেব সেটা ঠিক আছে আপনি রেট কমান

ঠিক আছে রেট একটু হাই হোক কিন্তু আগেরবারে যে গোলাপগুলো ছিল সেগুনো অতটা ভালো ছিলনা সেটা টাটকা ছিল না সেগুনো যেন অসুবিধা কোন রকমের না হয় আর গোলাপটা আগের চেয়ে ডবল লাগবে ও যেন এবারে গোলাপটা তুমি ভালো আনো আর যেন গাড়িতে আসার সময় সেটাতে গোলাপের অসুবিধা হয় গোলাপ ওখানেই বেশিরভাগ খারাপ হয়ে যায় তো সেটা যেন না হয় আর গোলাপের যেন সুগন্ধ না বেরোয়